যেমন এই এলাকা থেকে দূরে বেড়াতে গেলে বড়ো বড়ো গাড়ি ভাড়া করতে হয় যদি অল্প মানুষ যায় বা যাতায়াত করে ট্রেনে করে চলে যায় যদি অনেক ফ্যামিলি শুধু যাতায়াত যেতে পারে মারুতি বা ট্যাক্সি বা টেম্পো গাড়ি করে যাওয়া হয় ওগুলো কী করা হয় রিজার্ভ গাড়িতে গিয়ে ঘুরে ঘুরে আসলো ঘুরে ঘুরে সব জায়গা দেখল বা যেমন ওই চিড়িয়াখানায় গেল বড়ো গাড়ি করে টেম্পু গাড়ি করে পুরো ফ্যামিলি শুধু গেলো গিয়ে ওখানে ঘুরতে থাকলো ঘুরে ঘুরে ঘুরে ঘুরে সব কিছু দেখলো জীব জন্তুর পশু পাখি বনমানুষ বাঘ বাঁদর হনুমান সাপ মানে সব কিছু মোর পাখি টিঁয়া পাখি তোতা পাখি সব রকম পাখিও আছে দেখতে ভালো লাগে ওই জায়গায় গেল বড়ো গাড়ি করে ঘুরতে গেল ঘুরে টুরে ঘোরা শেষ হয়ে গেলো মানে সকাল আটটায় থেকে বিকেল চারটে পর্যন্ত ঘুরতে দেখল ঘুরে ঘুরে পা ব্যথা করলো হাঁটতে পারছে না তখন ওই গাড়িতে এসে বসে পড়লো টাইম হলে আবার মানে ছুটি হয়ে মানে ছাড়লো গাড়ি যেয়ে সন্ধ্যা হয়ে গেছে চলো ঘরে যাবে চলো সবাইকে বলো চলে আসতে আর ঘরে না সন্ধ্যা হয়ে গেছে চারটে বেজে গেছে চলো এইভাবে আমরা ঘুরতে থাকি মানে বাস যখন অনেক মানুষ যায় তখন বাসে করে যায় আমার যখন অল্প মানুষ যাই তখন ওই টেম্পু গাড়ি বা মারুতি ট্যাক্সি এগুলো করে যায় আর যখন স্বামী স্ত্রী গেলো তখন বাইকে চলে গেলো এইভাবে যাতায়াত করে লো ঘুরতে যাওয়ার জায়গাগুলো তখন একসঙ্গে ফ্যামিলি শুধু যাওয়া হয় আর যদি মনে করে যে না ওই জায়গায় আমরা যাবো না আমার ছেলেকে একা নিয়ে যাবো তখন বাইক করে চলে গেলো গিয়ে বেলা ভোর ঘুরে ঘুরে ঘুরে ঘুরে সন্ধেবেলা ঘরে এলো ছেলে জেদ করছে কী করবে তাকে ছেলেকে নিয়ে গেলো এইভাবে নিয়ে থা থাকলো ঘুরে ঘুরে চলে এলো আবার যখন মনে হলো যে আর বাচ্চারা ফিরে বাচা তো মনে হলো আমরা মানে সুন্দরবন এলাকায় ঘুরতে যাবো নদী এলাকা এবং কী করলো নদীবেলায় গেল এখান থেকে গেল কারাড়াগাড়িতে বা বাইক নিয়ে গেল গ্যারাজদেরকে ঘাটে গেল গিয়ে লঞ্চ ভাড়া করলো লঞ্চ ভাড়া করে লঞ্চে করে ঘুরতে থাকলো ঘুরে ঘুরে ঘুরে ঘুরে নদী খাল বিল বাঁধ বাঁদর হনুমান এগুলো মানে নদীতে মানে লঞ্চে বসে বসে এগুলো দেখা যায় সদা নদীর উপর থেকে মাঝখানতে যাবে আর দু সাইডে বোন থাকে বনেতে দেখ